প্রাচীনকালের ইতিহাসে যা বিষয়ের সম্বন্ধে আমরা দেখেছি আধুনিক যুগের ইতিহাসে তাস সম্পূর্ণ আলাদা এবং তা সম্পূর্ণ বদলে গেছে বলে আমার মনে হয় এবং বদলে গেছে এ কারণে আগেকার প্রাচীনকালের ইতিহাস খুললে দেখা যেত ঐতিহাসিক রাজ রাজাদের কাহিনি রাজ্যত্বের কাহিনি এখন আধুনিক যুগের ইতিহাস খুললে দেখা যায় বিজয় বাদল দীনেশ এইসব মানুষের বলিদান আত্মবলিদান দেশ স্বাধীনতার কাজ এসব